আমাদের এখানে নলকূপ আছে সরকারি নলকূপ প্রথমে একটা জায়গা চিহ্নিত করা হয় তারপর সেখানে বোরিং মেশিন দিয়ে বোরিং করা হয় বোরিং করার পর ষাট ফিট লেয়ারে একটা জল পাওয়া যায় সেটা পান করার মানুষের পান করার মতো মতোন না তারপর আরো নীচে বোরিং দিতে হয় তারপর প্রায় পাঁচশো ফিট নীচে দেওয়ার পর সেই জলটা ব্যবহৃত করার জন্য ব্যবহার করার জন্য পাইপ নামানো হয় এবং সে পাইপ প্রথমে নীচে দেওয়া থাকে ফিল্টার পাইপ তার ওপরে দেওয়া থাকে সকেট পাইপ যার মধ্যে মোটর লাগানো থাকে ইলেকট্রিকের সাহায্যে সেই মোটর থেকে জল তোলা হয় এবং টাইম কল দেওয়া আছে টাইম কলের মধ্যে দিয়ে জল সরবরাহ করা হয় এবং টাইম কলের টাইম থাকে তিন টাইম সকাল ছটা থেকে নটা এবং বেলা বারোটা থেকে একটা এবং চারটা থেকে ছটা তারপর সেই জল আমরা নিয়ে বাড়ির নানারকম কাজে ব্যবহার করি এবং চাষবাদের জন্য ব্যবহার করা হয় গ্রামের লোকের এটাতে খুব উপকার হয় সেজন্য টাইম কল আমাদের এখানে ভালোভাবে কাজ করে